আমি ভ্রমণের জন্য বেশিরভাগ আমি পর্বতেই যাওয়া পছন্দ করি যেহেতু পর্বত প্রকৃতির কাছে আমাকে পৌঁছে দেয় যার জন্য আমি পর্বতের মাঝেই থাকতে বেশি পছন্দ করি